বলছি হ্যালো এটা কি উবেরের গাড়ি বলছেন তো আমি এই জায়গাটা পরিবর্তন করেছি আপনি যে কারণে আসতে পারেননি তাই আমি বিগ বাজারের সামনে আছি আপনি এখানে চলে আসুন এবং সেই আপনি আমাকে নিয়ে যান